আমাদের গ্র্যামের স্কুলে হ্যাঁ টয়লেট আছে তবে যত সংখ্যক ছাত্র ছাত্রী আছে তার তুলনামূলকভাবে অনেক কম টয়লেট আছে যেমন ধরুন দুটো আমাদের স্কুলের ছেলে মেয়ে উভয়ে পড়া পড়াশুনো করে তো যেমন ধরুন টয়লেট দু দুটো টয়লেট আছে ছেলেদের জন্য দুটো আছে মেয়েদের জন্য তো এমস তো এর জন্য যদি আরও টয়লেট মানে বাথরুমটাকে বাড়ানো হয় তাহলে খুব ভালো হয় তাতে কি অনেক সুবিধা হয় ছাত্র ছাত্রীদের কারণ দুটো ছেলেদের দুটো মেয়েদের আছে তার জন্য সমস্যাও দেখা দেয় এবং পানীয় জল যেমন ধরুন কল দুটো দুটো কল আছে স্কুলে তবে দুটো কলে ছেলে মেয়েদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ব্যাগে করে ভারী বইপত্র নিয়ে আসে তার সাতে তারা জলটাও নিয়ে আসে সেখানে যদি প্রত্যেকটা ক্লাসের সামনে যদি পানীয় জল ভালো যদি অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা হয় তাহলে ছাত্র ছাত্রীদের জন্য খুব উপকার হয় বা তাহলে আর বাড়ি থেকে জল নিয়ে আসতে হয় না বা এদিক ওদিক দৌড়া দৌড়ি করে জলের জন্য সমস্যায় পড়তে হয় না কারণ এত বড়ো স্কুলে যদি দুটো কলে কল থাকে তাতে অনেকটা সমস্যা দেখা দেয় তারপরে বই বই যত বই সেরকম পরিমাণে বই স্কুলে নেই অনেকটাই কম আছে ডেস্ক এবং বেঞ্চ বেঞ্চের সংখ্যা অনেকটা কম বেঞ্চগুলো আরও বাড়ানো দরকার অনেক বেঞ্চ আছে যেগুলো ভেঙে আছে ভাঙা পড়ে আছে সেগুলোর জন্য কিছু কিছু কম পড়ে গেছে তাতে ছাত্র সংখ্যা অনেক বেশি হয়ে গেছে কিন্তু বেঞ্চের সংখ্যা অনেকটা কম সেদিকেও বেঞ্চও বাড়ানো দরকার খাওয়ার হ্যাঁ স্কুলে মিড ডে মিল দাওয়া হয় তবে মিড ডে মিলটা যদি আরও একটু ওদিকটা নজর দেওয়া হয় খুব ভালো হয় কারণ খাওয়ারগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তাতে কী হয় আরও ভালো ভালো ছেলে মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করাটা দরকার কারণ প্রতিদিন ওই একঘেয়েমি খাবার ছেলে মেয়েদের অনেকটাই সমস্যা হচ্ছে তো স্কুলে আরও উন্নত করা যেতে পারে যেরকম বইয়ের দিক থেকে বই খাতা বা স্কুলে যেরকম ল্যাপটপ কম্পিউটার কম্পিউটারের ব্যবস্থা করা দরকার কম্পিউটারও নেই স্কুলে যদি কম্পিউটারটাকে কম্পিউটার নিয়ে আসা হয় স্কুলে তাহলে তাহলে কি হয় ছেলে মেয়েরা আরও অনেক কিছু শিখতে পারবে তাতে খুব ভালো হবে তো এইভাবে আমাদের স্কুলটা আরও উন্নত করা যেতে পারে বলে আমার মনে হয়